জেলেদের অনেকগুলো মানে জাতি গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে অনেকগুলি গোষ্ঠী হলো বাগদি পাটনি মালি হাড়ি গন্ড্রি তারপরে বনপার এগুলো আর তাদের সাথে আমাকে থাকতে ভালো লাগে এই জন্য কারণ আমারও নদীর ধারেও বাড়ি রয়েছে তো তাদের গল্প শুনতে ওই জন্য তাদের সাথে থাকতেই ভালো লাগে আর তাদের অনেকগুলোই উৎসব হতে থাকে যেমন শীতের যে যেরকম মাছ ধরে মাছ নিয়ে বিভিন্ন প্রকার উৎসব তারা করতে থাকে শীতে যে মাছ ধরে সেই মাছ নিয়ে উৎসব বর্ষাকালে যখন মাছ ধরে সেটা তাদের উৎসব মানে অনেক ঋতুতে তারা অনেক রকম মাছ ধরে সেটাই তাদের উৎসব আছে আর এই জন্য তাদেরকে মানে ভালো লাগে তাদের সাথে এক সাথে বসবাস করতে ভালো লাগে আর মাছ এমনিতে সবাইকেই ভালো লাগে তো মাছের গল্প শুনতেও ভালো লাগে